হ্যালো আমি রায়দিঘি থেকে প্রীতম বলছি আপনি আমার সেই খাবারের ডেলিভারিটা নিয়ে আসছেন তো আচ্ছা বলছিলাম কী যে ওই ঠিকানাটা একটু পরিবর্তন করতে হবে কারণ ওটা আমার বন্ধুদের সঙ্গে একটা পার্টির ব্যাপার ছিলো তো আপনি রায়দিঘির পরিবর্তে রায়পাড়ার মোড়ে নিয়ে চলে আসুন আমি এখানেই আছি আপনি আসলেই পেয়ে যাবেন